এখানে কৃষকরা পশুর বর্জ্য পদার্থগুলোকে ফেলে দেয় না সেই বর্জ্য পদার্থগুলোকে দিয়েই গাছের গোড়াতে জিনিস দেয় সার হিসেবে প্রয়োগ করা হয় হ্যাঁ তাই ওই বর্জ্য পদার্থগুলোকে কম্পোস্টিং করা হয় সার হিসেবে ব্যবহার করে গাছের গোড়াতে দেওয়া হয় যাতে এইটা গাছের পুষ্টি উপাদানটাকে আরো বাড়িয়ে দেয় এবং মানে গাছের বৃদ্ধিতেও সে হেল্প করে অনেক কিছু করে তাই কোনো গাছ পশুদের যে বর্জ্য পদার্থ মলমূত্র আছে সেগুলো আমাদের অনেক কিছু কাজেতেই লাগে জমিতে সার হিসেবে দেওয়া হয় গাছের গোড়াতে দেওয়া হয় হ্যাঁ তাই এই জিনিসগুলোকে নষ্ট করে না তার জন্য হচ্ছে আমাদের কি হয় একটু কিছু কিছু প্রক্রিয়া আছে পদ্ধতি আছে সেইগুলোকে একটু দেখেশুনে ব্যবহার করতে হয় কিছু নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী আমাদের এই সারগুলো তৈরি করা হয় এবং সেইগুলো এক একটা মানে কারখানা আছে সেই কারখানাগুলোতে এই সারগুলো তৈরি করা হয়ে হ্যাঁ পাঠানো হয় বাইরের দিকে অনেক অনেক মানে যেখানে প্রচুর একসাথে অনেক অনেক ফসল ফসল ফলানো হচ্ছে সেখানে এইসব সারের খুব দরকার খুব চাহিদা থাকে সেইজন্য তখন হচ্ছে আমাদের এই পশুর বর্জ্য পদার্থগুলোকে প্রক্রিয়াকরণের মাধ্যমে প্যাকেজিং মানে একটা যাতায়াত ব্যবস্থা যানবাহনের মাধ্যমে পরিবহন ব্যবস্থার মাধ্যমে এক অন্য জায়গাতে যেখানে দরকার সেখানে পাঠানো হয়